হ্যাঁ অবশ্যই আমি আশেপাশের পাঁচজনের নাম বলতে পারবো প্রথমেই আমার আশেপাশে থাকে আমার বাবা তার নাম হচ্ছে বিপুল ব্যানার্জী আমার মা আমার আশেপাশে থাকে তার নাম হচ্ছে রত্না ব্যানার্জী এবং আমি আমি হচ্ছি রিনা কর এবং আমার হাসবেন্ডের নাম হচ্ছে সাক্ষর কর এবং আমার ছেলের নাম হচ্ছে নির্ঝর কর